আমাদের এলাকার বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন ধরণের ফসল চাষ করা হয় বর্ষাকালে চাষ করা হয় আমন ধান পাট কার্পাস আখ জোয়ার বাজরা রাগি ভুট্টা চীনা বাদাম ইত্যাদি আর শীতের সময় মানে ঠান্ডার সময় চাষ করা হয় গম যব ওট সর্ষে ডাল বিভিন্ন রকম যত রকম ডাল হয় সব চাষ করা হয় এছাড়া টমেটো ফুলকপি বাঁধাকপি আলু এই সব চাষ করা হয় আর চাষ করা হয় গরমকালে কুমড়ো শশা পটল পুঁই শাক নটে শাক তরমুজ ফুটি কাঁকুড় খরমুজ এই সব গরমকালে বা গরমের সময় চাষ করা হয়